হ্যাঁ আমার শখ অনুসরণ করতে আমার পরিবার আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে আমার পরিবারের সদস্যরা আমাকে উৎসাহিত করতে এবং আমার শখের জন্য সময় এবং স্থান দিয়ে সহায়তা করে আমার পরিবার আর্থিক সহায়তা সরঞ্জাম বা অন্যান্য প্রয়োজনীয় সম্পদ প্রদান করে তারা আমার শখ অনুসরণ করতে সহায়তা করতে পারে এছাড়াও আমার পরিবার আমার শিক্ষা প্রশিক্ষণ বা অন্যান্য সুযোগ প্রদান করে এক এক সময় আমার শখ উন্নত করতে সহায়তা করে পরিবার আমার পরিবার আমার সাথে তাদের শখ অংশগ্রহণ করে বা তাদের প্রচেষ্টার সহায়তা করে তাদের উৎসাহিত করে এককথায় আমার পরিবার আমাকে শিল্প সরঞ্জাম সরবরাহ করে এবং যেহেতু আমি গান শিখতে আগ্রহী ছিলাম তাই আমাকে গানের ক্লাসে ভর্তি করে এবং তাদের প্রদর্শনীতে যোগদান করে সহায়তা করে এবং আমার ক্রিকেট খেলার দিকে আমার পরিবার আমাকে ক্রিকেটের অনুশীলন অনুশীলনে যাওয়ার জন্য সহায়তা করে এবং ছোটো থেকে আমাকে খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়া এবং আমাকে বিভিন্ন বড় বড় জায়গায় পাঠানোর জন্য সমর্থন করে সহায়তা করে পরিবারের সহায়তা একজন ব্যক্তির শখ অনুসরণ করতে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি